আশেপাশে বাড়ি বলতে পর্যটকরা যে যখন আসে তারা সচরাচর বেছে নেয় কোনো গেস্ট হাউজকে কোনো লজকে কিংবা কোনো হোটেলকে যেখানে ওরা যে জায়গাটা পরিদর্শন করে তার আশেপাশে কোনো লজ কিংবা হোটেল তারা দেখে সেখানে উঠে যায় এবং সেখানকার পরিবেশটা দেখে তারা চায় একটু মানে নিরিবিলিভাবে থাকতে মানে যেটুকু টাইম রেস্ট করবে কিছু ডিস্টার্বেন্স না করে সেরকম একটা পরিবেশ আর খাওয়া দাওয়ার ব্যাপারে ওরা লোকালি যে খাবারটা পায় যাদের গুণগত মান ভালো সেগুলো নাও চেষ্টা করে সচরাচর বাইরে ফুড পয়জন খাবার ওরা অ্যাভয়েড করে ফুড পয়জন খাবার খেতে চায় না তো সচরাচর কী করে লজে কিংবা হোটেলে যদি কোনো রেস্টুরেন্ট থাকে সেই রেস্টুরেন্ট থেকে খাবার তারা অর্ডার করে আর ট্র্যাভেলে যখন ঘুরতে যায় ওই হোটেলে লজে সব এখন একটা করে গাইড থাকে ট্যুর গাইড মানে যেখান বড় বড় ট্যুর দেখানো হয় সেই ট্যুরে সব গা একটা করে ছেলে রাখা হয় এবার যখন কোনো ট্র্যাভেলার আসে সেই ট্যুর গাইডকে বলে দেওয়া হয় তার জন্য একটা তার পারিশ্রমিক হিসাবে একটা পয়সা ধরে দেওয়া হয় এবং সে ঘুরে ঘুরে সমস্ত জায়গায় নিয়ে গিয়ে দেখিয়ে তার সম্বন্ধে বলে যেগুলো পর্যটকদের খুব আকর্ষণ হয় এবং আনন্দ লাগে তাদের বিনোদন বলে মনে হয় তারা অজানা জিনিসকে জানতে পারে যে এর পূর্ব ইতিহাস কী ছিল সেই ইতিহাসগুলো সব গাইডেন্স খুলে খুলে বলে এবং সেগুলো তারা দেখে আনন্দ উপভোগ করে